মায়াপুর গিয়েছিলাম মায়াপুর সঙ্গী বলতে আমার ওই এক বান্ধবী ছিল তা তার সঙ্গেই গিয়েছিলাম বাসে করে খুব ঘুরেছি আনন্দ হয়েছে তারপর সকালবেলা নেমে প্রথমেই মঙ্গল আরতি দর্শন ভগবানের কী অপূর্ব রূপ ভগবানকে ভালোবেসে গিয়েছি আর আর সেই রূপ দেখতে দেখতে সত্যিই বিভোর হয়ে গেলাম কত কয়েক হাজার লোক খালি ওই মহলে উপস্থিত ছিল গান হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান হল সবাই নৃত্য করতে শুরু করেছে নাচ গান এগুলো হচ্ছে বেশ ভালোই লাগল মহারাজরা তালে তালে নৃত্য করছে তারপরে চামর দুলিয়ে ভগবানকে আরতি করছে আমার সঙ্গীর সাথে আমিও একটু নৃত্য করলাম হাত দু হাত তুলে মায়াপুরে তো অবশ্যই দু হাত তুলে হরি নাম করতেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে তারপরে সঙ্গী সাথীদের সঙ্গে আরও ছিল বিভিন্ন সঙ্গী সাথী যেমন মাসি পিসিরাও ছিল কাকিমা জেঠিমারাও ছিল তা সকলের সাথে বেশ ভালো আনন্দ করেছি খুব এনজয় করেছি আবার আবার বিকেলবেলা মায়াপুর থেকে আবার নবদ্বীপ গেলাম নৌকা পেরিয়ে সেখানেও খুব ভালো লাগল সঙ্গী সাথী সবাই একই তালে সব সবাই হরিনাম করছে সে কী আনন্দ হ্যাঁ যমুনা যমুনা আর সরস্বতী নদী গঙ্গা আর সরস্বতী নদীর মিলিত স্থল ওই ঘাটের উপর দিয়ে পার নৌকা পার হয়ে গেল আর ওই পাড়টায় গেলাম নবদ্বীপ ধাম সে নবদ্বীপ ধামও মহাপ্রভুর জন্মস্থান সেখানেও গিয়ে শুধু হরিনাম সবাই দু হাত তুলে নাচছে

আবার রাত্রি যেই হল আমরা আবার একটা রাত ওখানে ছিলাম নবদ্বীপ ধাম ছিলাম তারপরে ভোরবেলা আবার মায়াপুরে চলে এলাম এসে আবার আবার সন্ধ্যা আরতি দেখব দেখতে দেখতে দুপুর দুপুর হয়ে গেল তারপর সন্ধ্যা হবে সন্ধ্যা আরতি আবার দেখে টেখে আবার বাসে করে আমরা গন্তব্যস্থলে ফিরে চলে এলাম এই হল আমাদের ট্রিপ